হ্যালো নমস্কার দাদা বলুন কে বলছেন আচ্ছা কোথা থেকে কী ব্যাপার বলুন হ্যাঁ কী গাড়ি আমার কাছে গাড়ি আছে হ্যাঁ ক্যাব পাওয়া যাবে এসি আছে নন এসি আছে ইয়ে এ থেকে সি পর্যন্তর ভিতরে ঠান্ডা অক্ষরটাও পাবেন আপনি হ্যাঁ সব কিছুই পাবেন হুম কোথায় যাবেন আচ্চা আচ্চা আচ্চা উড়িষ্যা উড়িষ্যার ভাড়া কি জানেন আপনি আঠেরো টাকা কিলোমিটার অ্যাঁ যখন লং ট্যুরে যাই তখন কিলোমিটার হিসেবে নিই আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি চলে তাহলে পরে এটা কাম্পানি থেকে যে সিস্টেম আছে সেই সিস্টেমে নেওয়া হয়